হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ কোথা থেকে আচ্ছা হ্যাঁ বলুন কী বিষয়

সে ঠিক আছে আমারতো ভীষণ সময়ের অভাব প্রচুর ছাত্রছাত্রী তো আপনার হ্যাঁ আপনি আপনি যেকোনো দিন হতে পারে সপ্তাহে মানে যেকোনো দিন সোম থেকে শনি হ্যাঁ শনিবার সাড়ে পাঁচটা নাগাদ যদি দি দি সাড়ে পাঁচটা থেকে ছটা ঘন্টা দেড়েক দুয়েক টাইম হয়ে যাবে এতে

সাড়ে পাঁচটার থেকে ছটার মধ্যে আপনি আসুন তবে মাথায় রাখতে হবে একটাই সপ্তাহে যেহেতু একটা দিন ক্লাসটা কোনো মতে কামাই করলে হবেনা তাহলে পিছিয়ে যেতে হবে অনেকটাই হ্যাঁ কেননা তারপরে আপনি আর অন্য কোনো ভাবে ওই ক্লাসটাকে ইয়ে করাতে পারবনা সপ্তাহে অন্যদিন কেনোনা সপ্তাহে অন্যদিন সব ছাত্রছাত্রীরা আছেতো ন্যাচারালি নির্ধারিতভাবে এই কারণে ক্লাসটা এমারজেন্সি আলাদা ব্যাপার হবে যেটা টাইম সেই টাইমেই আসতে হবে সেইদিনই আসতে হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আপনি না না কোনো দরকার নেই আপনি শনিবার দিন সকালবেলা একবার ফোন করে নেবেন আমাকে সাড়ে আটটার পর তাহলে আমি ঠিক মতন প্রস্তুত থাকবো ঠিক আছে তো একবার শুরু হয়ে গেলে তখন আর আমি তো পাঁচশো টাকা নি হ্যাঁ মোটামুটি ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই শনিবারই আসুন ঠিক ঠিক আছে ঠিক আছে ও ও হ্যাঁ থ্যাংক ইউ ওকে ধন্যবাদ